আমি আমার সবচেয়ে বড়ো শক্তি বলে মনে করি নিজের কথা বলার ধরন এবং কৌশলকে কারণ আমি কথা বলে অনেক মানুষের সাথে ভালোভাবে মিশতে পারি এবং কথা বলার মাধ্যমে অনেক মানুষের মন জয় করতে পারি সেই কারণেই আমি আমার কথা বলাকে সবচেয়ে বড়ো শক্তি হিসেবে মনে করি এবং আমার দুর্বলতা হলো আমি প্রায়ই মানুষের সাথে সহজ সরলভাবে মেলামেশা করি এবং যেখানে আমার কঠিন হয়ে মেশার দরকার রয়েছে সেখানেও আমি সহজভাবে মানুষের সাথে মেলামেশা করি এটাই হলো আমার সব থেকে দুর্বলতার দিক